হ্যাঁ আমার লেখার পরামর্শদাতা বা রোল মডেল আছে আমার মা যিনি আমার সমস্ত কাজে আমাকে পরামর্শ দেন আমার মায়ের লেখা বা তার কাজ আমাকে সবসময় প্রভাবিত করে আমার কাজে আমার মা আমাকে উৎসাহ প্রদান করেন তার কাজের থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং আমার মা আমার রোল মডেল